হ্যালো হ্যাঁ বলছি উকিলবাবু তোমার কাছে আমি একটা কেস নিয়ে এসেছি মানে হচ্ছে আমার স্বামী তো সবসময় খুব মারধর করে খুব অত্যাচার করে ঠিকঠাক মতো ঘরে দেখে না মানে আমার দেখে না বাচ্চার দেখে না কোনো সংসারের দিকে খেয়াল রাখে না সেই কারণে আমি ডিভোর্স দেবো সেই জন্য আপনার কাছে এসেছি আমি কেসটা নিয়ে খুব তাড়াতাড়ি যাতে ডিভোর্সটা করিয়ে দিতে পারো সেই জন্য একটু খুব তাড়াতাড়ি একটু আমার করে দিতে হবে নামটা পূজা মন্ডল অ্যাড্রেসটা দার্জিলিং আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু খুব তাড়াতাড়ি একটু চেষ্টা করো কারণ হচ্ছে কি না আমার স্বামী খুব অত্যাচার করে আমার সাথে খুব মারধর করে আর আমার খুব তাড়াতাড়ি ডিভোর্সটার দরকার ঠিকঠাক ঘরের দিকে দেখে না হ্যাঁ ঠিকঠাক দেখছে না একটু যতটা পারো একটু তাড়াতাড়ি ব্যবস্থাটা করো আর আমি চাই একটু খুব তাড়াতাড়ি করার জন্য তোমাকে অনুরোধ করছি একটু তাড়াতাড়ি আমাদের ডিভোর্সটা করিয়ে দাও আচ্ছা রাখছি